আমরা বিনপুর থেকে মেদিনীপুর যাচ্ছি দেখছি কোভিডের সময় ড্রাইভার মাস্ক পরে নি এটা তো একেবারেই ঠিক নয় বার বার বলছি ড্রাইভার দাদাকে যে আপনি মাস্কটা ব্যবহার করুন কেন না এখন বাইরে বেরোনোই নিষেধ খুব দরকার বলে আমরা বাইরে বেড়িয়েছি কিন্তু কোনো মতেই ড্রাইভার দাদা মাস্ক পরলো না এছাড়াও আমরা যে মালিকের কাছে গাড়ি করলাম পরিবহণ এজেন্সির সিটের অবস্থা এত নোংরা এবং গাড়ির মধ্যে যেমন গন্ধ ছাড়ছে এই অবস্থায় আমাদিকে খুবই খারাপ লাগছে এই কোভিডের সময় এইভাবে তো গাড়ি দেওয়াও উচিত নয় আর ড্রাইভার দাদার এইভাবে মাস্ক না পরে গাড়ি চালানোও উচিত নয় এটা তো খুবই খারাপ জিনিস ড্রাইভার দাদাকে বার বার বলছি মাস্ক ছাড়া আপনি গাড়ি চালাবেন না